আপনার এলাকায় কথ্য প্রধান উপভাষা ভাষাগুলি কি কি আমার এলাকায় কথ্য প্রধান উপভাষাগুলি হলো যেমন আছে সাঁওতালি ভাষা আমাদের এলাকার মধ্যে কথ্য প্রধান উপভাষা হলো সাঁওতালি ভাষা আর আমাদের এই ধারে পাশের যেমন আমাদের এখানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলার মধ্যে ধারে পাশে আরেকটা ভাষা আছে যেমন উড়িয়া ভাষা উড়িয়া ভাষাকেও আমরা এখানে কথ্য প্রধান উপভাষা বলে মানি